ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সুন্দরই কিন্তু আমি মনে করি এটার আরও একটু উন্নতি ঘটানো দরকার হসপিটালগুলোতে আরও অনেক বেড রাখা দরকার এবং আমি মনে করি হেলথের জায়গায় আরও অনেক লোক নির্বাচন করা উচিত যারা নিখুঁতভাবে যে কোনো জিনিসকে পর্যবেক্ষণ করতে পারবে ইঞ্জেকশন দিতে পারবে হেলথ কেয়ার দিতে পারবে অর্থাৎ পুষ্টি দিতে পারবে এটা কিন্তু অনেক